আমি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে গর্ব অনুভব করি কারণ এই বাংলার মাটিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মতো অনেক গণ্যমান্য ব্যক্তিদের জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের সাজানো শান্তিনিকেতন যা আজ পর্যটন কেন্দ্র গোটা ভারতবাসীর কাছে এক